পশ্চিমবঙ্গের সামাজিক নিয়মগুলির মধ্যে যদি বলা হয় সমাজ বলতে প্রথমেই আসে পরিবার পরিবারে তো প্রথমে তো প্রথমত দু ধরনের লিঙ্গের ভূমিকা বলা যায় সাধারণত পুরুষরাই এখানে সংসারের একমাত্র উপার্জনকারী হিসেবে পরিচিতি পায় অপরপক্ষে মহিলারা কেবল সংসার সামলানো ঘর দোর সামলানো এবং বাচ্ছাদের মানুষ করার দায়িত্ব পায় কিন্তু বর্তমানে যুগের সাথে সাথে তাল মিলিয়ে এবং মানুষের চিন্তা ধারার উন্নতির ফলে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে এই লিঙ্গ ভূমিকার ক্ষেত্রে যেমন দেখা যায় এখন পুরুষদের পাশাপাশি মহিলারাও বাইরের জগতে অর্থাৎ কর্মক্ষেত্রে নিজেদের স্থান করে নিয়েছে তারাও পরিবারে যথেষ্ট গর্বের সাথে বা যথেষ্ট কর্তব্যের সাথে উপার্জন করে চলেছে অপরপক্ষে দেখা যায় কিছু পুরুষরাও এখন সংসারের কাজকর্মে নির্দ্ধিদায় যুক্ত হতে পেরেছেন তাই লিঙ্গ ভূমিকা পরবর্তীতে আরো পরিবর্তন হবে বলে আমি মনে করি এছাড়াও রয়েছে পারিবারিক কাঠামো বর্তমানে এখন যে পরিবারগুলো রয়েছে তাদের সবার ক্ষেত্রেই ছোটো ছোটো পরিবারের ভূমিকা মানে ছোটো ছোটো ভূমিকা দেখতে পাই কিন্তু আগেকার দিনে ছিল আমাদের একান্নবর্তী পরিবার একান্নবর্তী পরিবারের কাঠামো থেকে সবাই বেরিয়ে এসে এখন ছোটো ছোটো নিজেদের পরিবার গড়ে তুলছে এছাড়াও সাংস্কৃতিক মূল্যবোধের কথা যদি বলা হয় বাঙালিদের ক্ষেত্রে আতিথেয়তা ব্যাপারটা খুব সুন্দর যেটা সাংস্কৃতিক মূল্যবোধে অনেকটাই সাহায্য করে